আমি অবশ্যই আপনাকে আপনার এলাকায় উপলব্ধ সংবাদপত্রগুলি অন্বেষণ করতে এবং একটি প্রিয় কলাম বেছে নেওয়ার তাৎপর্য নিয়ে আলোচনা করতে সহায়তা করতে পারি সাংসদপত্রের সদস্যতা ব্যক্তিদের স্থানীয় জাতীয় এবং বৈশ্বিক ঘটনা সম্পর্কে অবগত থাকতে দেয় অনেক ক্ষেত্রে আপনি দ্য নিউইয়র্ক টাইমসের মতো ঐতিহ্যবাহী ব্রাডসির থেকে শুরু করে ব্যবসার খবরের জন্য দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বা রাজনীতির জন্য দ্য ওয়াইজ ইন্টার্ন পোস্টের মতো আরও বিশেষ বিকল্পগুলি থেকে বিভিন্ন ধরনের প্রকাশনা খুঁজে পেতে পারেন একটি সংবাদপত্রের মধ্যে একটি প্রিয় কলাম নির্বাচন করা একটি ব্যক্তিগত পছন্দ এবং এটি একজনের স্বার্থ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে উদাহরণস্বরূপ আপনি দ্য গার্ডিয়ান এ তাদের চিন্তা উদ্দীপক দৃষ্টিভঙ্গীর জন্য মতামতের অংশগুলি উপভোগ করতে পারেন অথবা সাংস্কৃতিক কভারেজের জন্য দ্য লস অ্যাঞ্জেলস টাইমস এর জীবনধারা বিভাগটি উপভোগ করতে পারেন আপনার আগ্রহ এবং মূল্যবোধের সাথে সারিবদ্ধ একটি সংবাদপত্রে সদস্যতা নেওয়া আজকের দ্রুত পরিবর্তিত বিশ্বে অবগত থাকার এবং নিযুক্ত থাকার একটি পুরস্কৃত উপায় হতে পারে